ভারতবর্ষের ইতিহাস দীর্ঘ দিনের এবং সেই দীর্ঘ দিনের ইতিহাসে বিভিন্ন বৈদেশিক শক্তিগুলি শাসন করে এসেছে মুগলরা প্রায় আয় তিন থেকে চারশো বছরেরও বেশি শাসন করে এবং তারপরে প্রায় দুশো বছরের সময়কাল মতো ইংরেজরা শাসন করে এবং তারা যখন শাসন করেছে তাদের সেই শিক্ষা সংস্কৃতি কালচার এসবগুলি ভারতীয় জনসমাজে মিশে গেছে এবং ভারতবর্ষের একটা বর্তমানের বৈশিষ্ট্য হয়ে দাড়িয়েছে তেমনি ব্রিটিশরা ভারতবর্ষে আসার পরে যে শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলো সেটি আধুনিক ভারতের শুরু হিসেবে দেখা যায় তো এই রকম বিভিন্ন বৈদেশিক শক্তি এবং তাদের শাসন ভারতবর্ষকে একটা বর্তমানে আধুনিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে সাহায্য করেছে আমার জন্য গর্বিত ইতিহাসিক মুহুর্তগুলির মদ্যে আমি বলতে পারি যে ভারতের স্বাধীনতা আন্দোলন এবং সেখানে সফলতা লাভ করা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এবং এস তখন থেকেই হাঁ ভারত স্ব শাসিত ভারত হিসেবে ভারতবর্ষের মানুষদের দ্বারা ভারত পরিচালিত হতে থাকে এটা আমাদের কাছে অনেক বড়ো পাওয়া স্বাধীনতা আন্দোলনের আমার পছন্দের কিছু ব্যতিক্রমী নেতা নাম বলতে হলে সর্দার বল্লবভাই প্যাটেলের নাম বলতে পারি তাছাড়া বাবা সাহেব বি আর আম্বেদকারের কথা বলা যায় আর যোগেন মন্ডলের কথা আমি বলতে পারি